আমাদের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি হলো ঝুম চাষ এই পদ্ধতি সাধারণত পার্বত্য অঞ্চলে জঙ্গলযুক্ত এলাকায় দেখতে পাওয়া যায় এই পদ্ধতিতে প্রথমে কোনো অঞ্চলে জঙ্গলকে পুড়িয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়ার পর সেই ছাইগুলিতে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর সে ছাইগুলি মাটির সাথে মিশে যায় এবং মিশে যাওয়ার পর সেখানে অনেক ধরণের শস্যের বীজ তারপর যব গম ভুট্টা এসব ফসল চাষ করা হয় এই পদ্ধতিটি সাধারণত পরিবেশের পক্ষে খুব ক্ষতিকর কিন্তু জীবনযাপনের জন্য এই পদ্ধতিটি পাহাড়ি অঞ্চলের মানুষরা বেছে নিয়েছে এই পদ্ধতিতে অনেক গাছের ক্ষতি হয়ে থাকে এই পদ্ধতিতে অনেক সময় একটা জঙ্গলের পর জঙ্গল ধ্বংস হয়ে যায় কারণ এই পদ্ধতি প্রথমে কোনো একটা অঞ্চলে এক থেকে দুবছর চাষ করা হয় তারপরে সেই অঞ্চলটি ত্যাগ করে আবার আরেকটা অঞ্চলে চাষ করা হয় সাধারণত এই পদ্ধতি অনুসরণ করে থাকে যাযাবর সম্প্রদায়ের মানুষরা কারণ তারা কোনো একটি জায়গায় প্রায় সারা দিনের জন্য সারা জীবনের জন্য বসবাস করে না তারা এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে যেতে থাকে তাই তারা জীবনযাপনের জন্য অনেক সময় জঙ্গলের পর জঙ্গল পুড়িয়ে সেখানে চাষবাস করে সেই পদ্ধতিটাকে ঝুম চাষ পদ্ধতি বলা হয় এই পদ্ধতিটি এখনো আমাদের বংশ পরম্পরায় চলে এসেছে